আমি বন্ধুদের সাথে বিলাসবহুল বেড়াতে গিয়েছিলাম পুরী আমরা একসাথে প্রায় ষাট জন বেড়াতে গিয়েছিলাম একটি স্লিপার গাড়িতে করে আমাদের গ্রাম থেকে সবাই হইচই আনন্দ নাচ গান করতে করতে পরের দিন সকালে পুরী গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে প্রথমে হোটেল নিলাম সবাই একসাথে তারপরে খাওয়াদাওয়া টিফিন করলাম এবং তারপরে সবাই মিলে সমুদ্রে চান করতে গেলাম আবার দুপুরে এসে লাঞ্চ করলাম আবার সবাই মিলে বন্ধুরা একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা সমুদ্রের তীরে ঘুরতে গেলাম সেখানে খাওয়াদাওয়া আনন্দ নাচা গানা সবরকম ছিল ওইটা প্রথম দিন গেল দ্বিতীয় দিন ওখান থেকে আমরা চিল্কা হ্রদে বেড়াতে গেলাম চিল্কা হ্রদ তো ডাইরেক্ট বড় গাড়ি যায় না সেখানে ছোট গাড়ি আমাদের নিতে হয়েছিল আলাদাভাবে সেখানে গাড়ি ভাড়া পড়েছিল প্রায় দেড় হাজার টাকার মতো চিল্কা হ্রদে গিয়ে দেখলাম খুব মনোরম দৃশ্য খুব সুন্দর আবহাওয়া আমরা প্রায় সেখানে তিরিশ জন বন্ধু একসাথে গিয়েছিলাম চিল্কা হ্রদের কাছে গিয়ে দেখলাম সেখানে একটা সুন্দর পরিবেশ সেখানে গিয়ে আমরা একটা লঞ্চ ভাড়া করলাম লঞ্চে সারা চিল্কা হ্রদ বেড়ানো যায় না চিল্কা হ্রদে বেড়াতে প্রায় আমাদের তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিল হ্রদের মধ্যে আমরা তিরিশ জন বন্ধু একসাথে গিয়ে ওই লঞ্চের মধ্যে নাচা গানা খাওয়াদাওয়া আনন্দ করলাম করার পরে আম যেতে যেতে একটা হ্রদের চার মাথার মুখ এলো সেখানে যেতে আরও খুব বেশি আনন্দ মনে হলো কেন সেখানে গিয়ে আমরা ডলফিন দেখতে পেলাম ডলফিন দেখে আমাদের আরও ভালো লাগলো এবং আমরা সব বন্ধুরাও আনন্দ করলাম ফটো শ্যুট করলাম আরও অনেক কিছু এমনকি চিল্কা হ্রদে আর একটা যে সুন্দর দৃশ্য আছে ওখানে হচ্ছে যে ঝিনুক ভেঙে মুক্তো পাওয়া যায় ঝিনুক ভেঙে মুক্তো আমরা নিলাম যেটা অরিজিনাল মুক্তো ওখানে পাওয়া যায় এছাড়া তার ওই দিনটা গেল তার পরের দিন আমরা গেলাম পুরীর আশেপাশে জগন্নাথের মাসি পিসির বাড়ি উদয়গিরি খণ্ডগিরি সূর্য মন্দির সব বন্ধুরা আমরা একসাথে ঘুরলাম আনন্দ করলাম ফটো শ্যুট করলাম খুব আনন্দ করলাম এই করে করে আমাদের প্রায় সাতটা দিন কেটে গেল সাতটা দিন কেটে যাওয়ার পরে আট দিনের মাথায় আবার সবাই মিলে একসাথে বাড়ি চলে এলাম